ভারতীয় চলচ্চিত্র এবং সংগীত সম্পর্কে আমি খুব ভালোই মনে করি কারণ আজকালকার দিনে যে অগ্রগতি হতে দেখা যেতে পেরেছে এই সংগীত এবং চলচ্চিত্রের মধ্যে খুবই ভালো দিক এটা অর্থাৎ সংগীতের যে একটা বিশেষ দিক রয়েছে সেটা আমরা এখন দেখতে পাওয়া যায় এবং এমন কি চলচ্চিত্রের যে বাজেটের কথা অর্থাৎ যে চড়া দামে যে সিনেমাটা লাগছে সিনেমা হলে এবং তারপর সেটার থেকে যে মানে প্রফিট হয়ে আসছে অর্থাৎ লাভ যেটা হচ্ছে সেটা খুবই ভালোই হচ্ছে এবং আমি সিরিজ দেখতে বেশি ভালোবাসি সিনেমার থেকে অর্থাৎ সিরিজে যে ঘটনাগুলি যে দেখানো হয় সেগুলো খুবই নিজের লাগে এবং আমার প্রিয় অভিনেতা হলো শাহিদ কাপুর এবং তার সিরিজগুলো দেখতে খুব ভালো লাগে কোন সিনেমার গানগুলো আমি যেসমস্ত সিনেমার গানগুলো বেশিরভাগ উপভোগ করি সেটা হচ্ছে বাংলা সিনেমা এবং বাংলা সিনেমার বেশিরভাগ গানই আমার খুব একটু ভালো লাগে আর আমার প্রিয় গায়ক হচ্ছে অরিজিৎ সিং এবং অরিজিৎ সিং কেন প্রিয় সেটা দেখে বলতে গেলে বলা যায় যে অরিজিৎ সিংয়ের গান হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্রই খুব মানে বহুল প্রচলিত একটি জিনিস যে অরিজিৎ সিংয়ের গান বিশ্ববিখ্যাত এখন হিন্দিতে শুরু করে বাংলা এমন কি উড়িয়া পর্যন্ত সমস্ত ভাষাভাষীর গানগুলোও তিনি গেয়ে থাকেন এই জন্য অরিজিৎ সিংয়ের আমার গানটা খুব ভালো লাগে এবং তাছাড়াও যে কোনো সিনেমা ছাড়াও যে কোনো আলাদা আলাদা অ্যালবাম বলতে গেলেও তিনি খুব ভালোই মানে গান করেন গানটা আমার খুব ভালো লাগে